হ্যাঁ কেমন আছেন এই তো ভালো আছি বলুন কোভিড আর কেমন চলছে এই কোভিডের জন্য যা অবস্থা স্টুডেন্টদের পড়াশোনায় যা ক্ষতি হলো হ্যাঁ তার পরে কোভিডের জন্যও পরীক্ষা অনলাইনে হলো বাচ্চারা তো পড়াশোনা করা ছেড়েই দিয়েছে সেই অভ্যেসটা চলে গিয়েছে এখন হ্যাঁ হ্যাঁ এখন তো ফোন অ্যাডিক্টেড হয়ে গিয়েছে সব স্টুডেন্টরা আর কী বলব হ্যাঁ এখন তো মানে কিছু করারও নেই কী অনলাইন পরীক্ষা অনলাইন সব কিছু কোভিডটা এসে এমন হয়ে গেলো বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদেরও পুরোপুরি দোষ দেওয়া যায় না এমনই অবস্থা আর কী করা যাবে আর কত বোঝাব বলুন তো মানে যা অবস্থা এখন না বাইরে বেরোতে পারছে না কিছু ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি